সরকা সরকারি প্রকল্প বলতে কম আয়ের জন্য হ্যাঁ বিনামূল্যে রেশন সে আমাদের চাল গম আটা হ্যাঁ এখন এখনও দেয় এখনও দিয়ে যাচ্ছে সরকার থেকে দিয়ে যাচ্ছে খুব উপকার হয় আমাদের হ্যাঁ সরকারের নানারকম প্রকল্প আছে আমাদের বার্ধক্য ভাতা দেয় আমার হ্যাঁ আমাদের বাড়িতে বউ আছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে সরকারি অনেক অনেক উন্নয়নে প্র প্রকল্প আছে গরীব মানুষদের কারো কারো বাড়ি দিচ্ছে রাস্তাঘাট পয়সা আগে যেটা রাস্তাতে এখন ঢালাই হয়েছে পিচ রাস্তা হয়ে গিয়েছে বাড়িতে বাড়িতে টাইম কলও দিয়েছে গ্রামে টিউবওয়েল আছে সরকারের নানারকম প্রকল্প আছে কাজ আছে